না এরকম তো হতেই পারে না আমাদের দোকান থেকে এরকম মানে এক্সপায়ারি জিনিসপত্র রাখা হয় না তাহলে তাহলে হয়তো আপনি অন্য অন্য দোকান থেকে হয়তো নিয়েছেন আপনি হতেই পারে না আমাদের দোকানে এরকমভাবে এক্সপায়ারি জিনিসপত্র রাখা হয় না তাহলে আপনি হয়তো ভুল দেখছেন আগে দেখুন ঠিক করে তার পরে বলবেন তাহলে ওটা আপনার ভুল আপনাকে দেখে নিতে হতো নেওয়ার আগে হতেই পারে না আপনি তো যেটা বলেছিলেন সেটা সেরকমভাবে দিয়েছি আর নেওয়ার আগে তো আপনাকেও দেখে নিতে হতো না আপনি জিনিসপত্র নিচ্ছেন হ্যাঁ আমার তো দেওয়াই কাজ কিন্তু আপনি নিচ্ছেন ওটাকে সেটা তো আগে দেখে নিতে হতো যে সব জিনিসপত্র ঠিকঠাক দিচ্ছি কি না না এক্সপায়ারি জিনিসপত্র তো রাখা হয় না আমাদের দোকানে এরকম তো কখনও হয়নি দেখুন আগে ঠিক করে তার পরে বলবেন তাহলে আপনি হয়তো দুধটা অন্য দোকান থেকে নিয়েছেন আগে জানুন কোন তাহলে হয়তো ভুল হতে পারে কিন্তু আমাদের দোকানে এক্সপায়ারি জিনিসপত্র রাখা হয় না সব দেখেই রাখা হয়